কৃষিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র সরঞ্জাম এবং সেগুলির মধ্যে প্রত্যেকটির উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন একটা কৃষিতে যখন আমরা জল দেবো সেখানে একটা মেশিনের দরকার কারণ মেশিন ছাড়া আমরা জল দিতে পারবো না একটা কৃষিতে যখন আমরা কোনও কিছু ওষুধ স্প্রে করি তখন আরেকটা মেশিনের দরকার কারণ মেশিন ছাড়া আমরা স্প্রে করতে পারবো না ঠিকমতো আর স্প্রে না করলে আমরা কৃষিটাকে ঠিকমতো ফসল আনতে পারবো না কৃষিটাকে ঠিকমতো যত্ন নিতে পারবো না আর একটা কৃষিকে ঠিকমতো যত্ন নিতে গেলে প্রতিটা কাজে মেশিন ব্যবহার করা হয় জল দেওয়া ওষুধ দেওয়া কৃষিটাকে নিজের হাতে বড় করা সব প্রত্যেকটা ক্ষেত্রে মেশিন দরকার হয় আর মেশিন ছাড়া একটা কৃষিকে ঠিকমতো ভাবে ফসল আনা সম্ভব নয়